আমি প্রতিযোগিতায় স্কুল লাইফে কলেজ লাইফে হাই স্কুলে যখন পড়তাম তখন অনেক প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম কিন্তু সবথেকে চ্যালেঞ্জিং প্রতিযোগিতা বলতে আমাদের কলেজ থেকে একবার হয়েছিলো যে সবথেকে যে কম সময়ের মধ্যে মোটামুটি আপ পঁচিশ কিলোমিটার সম্ভবত ছিল পঁচিশ কিলোমিটার যে দৌড়াতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এবং পঁচিশ কিলোমিটার একরকম দৌড়ানোটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার যেহেতু আমার মতো অনেকজন ছোটো থেকে দৌড়ানোর ভালোবাসে সো ওদের সাথে দৌড়াতে গিয়ে অনেক রকম সমস্যার মুখোমুখি হয়েছিলাম দৌড়াতে গিয়ে অনেক সময় তিস্তা পেয়ে যেত তখন হয়তো এখন তো এটা তোর ম্যারাথন না যে সবাই রাস্তা ধারে লোকজন দাঁড়িয়ে থাকবে জলের বোতল নিয়ে খাবার নিয়ে সো একরকম পঁচিশ কিলোমিটার দৌড়ানো অনেকটা টাফ একটা ব্যাপার আর স্য আবার ওখান থেকে আবার সবাই ফলো করবে স্যারেরা বাইক নিয়ে পিছু পিছু যে কেউ আবার দাঁড়িয়ে গেছে নাকি বা কেউ বাইকে বাইকে বা কোনো যানবাহনে আবার চেপে গেলো নাকি সো শেষে ফার্স্টের দিকে আমরা মোটামুটি পঞ্চাশ জন মতো স্টার্ট করেছিলাম অনেকজন দশ কিলোমিটার যেতে যেতে সরে গিয়েছে এবং লাস্ট এন্ডিং কুড়ি কিলোমিটার ক্রস করি তখন আমারও শরীরটা অনেক ঝিমিয়ে এসেছিলো কত আর একরকম দৌড়াবো যেহেতু দিনে একরকম পঁচিশ কিলোমিটার দৌড়ানোটা চারটেখানি কথা না সময়ও প্রায় অনেক লেগে যায় সাড়ে তিন চার ঘণ্টা ধরে একরকম দৌড়ানো সব মাঝে মধ্যে দাঁড়িয়ে দাঁড়াতাম না হাঁটতাম কারণ দৌড়ানোটা সম্ভব না এবং শেষের দিকে গিয়ে আমরা শুধু পাঁচজন ছিলাম এবং সেখানে একজনকেই শুধু সিলেক্ট করা হবে আমরা তিনজন বরাবরই একই রকমভাবে দৌড়ে চলে আসছিলাম এবং শেষের দিকে গিয়ে একটুকের জন্য আর কি হেরে যেতাম মানে আমি হাতটা বাড়িয়ে দিয়েছিলাম বলেই সেই আমি পঁচিশ কিলোমিটার কমপ্লিট করতে পেরেছিলাম যদি হাতটা না বাড়াতাম তাহলে আমার পাশে যে বন্ধুরাধরা ছিল সে হয়তো সেই রেসটা জিতে যেতো এটা একটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার সো যখন কলেজ থেকে পুরস্কৃত করা হল আমরা সেই পাঁচজন বন্ধু হলে গেলাম রেস্টুরেন্টে সেখানে গিয়ে ট্রিট ফ্রিট এলো দিলাম খাওয়া দাওয়া করলাম অনেক রকম গল্পসল্প করলাম যাগ এটা খুব একটা স্মৃতির জিনিস এবং এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে গিয়েছে জল টল কিছু না খেয়ে একরকম দৌড়ানো সো এটাই আর কি